আমি বাংলা ভাষায় লেখার অসুবিধায় পড়েছিলাম প্রথম যখন আমি এই একটা রচনা লিখতে গিয়েছিলাম প্রথম তখন আমার একটু অসুবিধা হয়ে গেছিল পরে আমি সেটা কাটিয়ে উঠেছিলাম